মানুষ পশুপালন করতে খুব পছন্দ করে এবং পশুপালন করে থাকে গ্রামের মানুষেরাও শহরের মানুষেরাও এখন প্রতিনিয়ত যে যার বাড়িতে একটি করে কুকুর পোষার প্রতিনিধি করেছেন এবং তারা কুকুরটিকে যত্ন সহকারে প্রতিপালন করেন একটা বাচ্চার মতন তার যাবতীয় চিকিৎসা আইন কানুন যা আছে তার ওষুধ খাবার সবকিছু কিন্তু তারা বহন করেন এছাড়া যেমন গ্রামের দিকের মানুষেদের প্রত্যেকের বাড়িতে গৃহপালিত পশু গরু থাকে গরু আমাদের একটি গৃহপালিত পশু সে কিন্তু নানারকমভাবে কৃষকদের সাহায্য করে বলদ গরু লাঙল টানতে সাহায্য করে এবং গাভি গরু দুধ দেয় আমাদের দুধ থেকে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরী হয় এবং দুধ খায় দুধ একটি আমাদের পানীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত করা হয় দুধ থেকেও কিন্তু অনেক পয়সা উপার্জন করাও যায় গরুদের যাতে কোনও পশুদের যাতে কোনও ক্ষতি না হয় সে কারণেই কিন্তু বিভিন্ন আইন বিধি এখন তৈরী হয়েছে আগে দেখা যাচ্ছিল যে গরু পাচার হচ্ছিল যেটা রক্ষা করতে একটি আইন তৈরী হয় যার ফলে কিন্তু আর বিনা নিয়মে কিন্তু গরু পাচার করা চলবে না গরু কেন যেকোনও কোনও বন্য প্রাণীকে খাঁচায় বন্দি করে রাখা আগে খাঁচায় বন্দি করে রাখতো এবং সার্কাস প্রতিনিধিরা তারা সার্কাস দেখাতো এবং বন জঙ্গল থেকে বিভিন্ন পশু প্রাণীকে হত্যা করতো সেই হত্যার জিনিস সেই পশু প্রাণীদের শিং চামড়া বিভিন্ন জিনিস থেকে দ্রব্য জিনিস উৎপাদন হতো তৈরী করতো এবং সেগুলো বাজারে খুব চড়া দামে বিক্রি করতো এছাড়াও বিভিন্ন পশু পাখিকে বন জঙ্গল থেকে ধরে এনে তাদেরকে নানা কৌশলের মাধ্যমে শিক্ষা দিয়ে সেখান থেকে মানুষকে সার্কাসের মতন দেখিয়ে বা তাদের আকার অঙ্গিত ভঙ্গিমা দেখিয়ে কিন্তু পয়সা উপার্জনও করতেন সেইসব আইন কিন্তু এখন বেরিয়েছে যাতে কোনও প্রাণীকে বা পশুকে খাঁচার মধ্যে বন্দি করে না রাখা হয় সেইসব আইন কিন্তু বেরিয়েছে এছাড়াও পশু প্রাণীদের যদি বিভিন্ন রকম রোগ জীবাণুর সৃষ্টি হয় রোগের সৃষ্টি হয় তখন স্থানীয় কোনও ক্লিনিকে বা এখন দাতব্য চিকিৎসালয়গুলি তৈরী হয়েছে সেই দাতব্য চিকিৎসালয়ে সুলভে এ এখন প্রাণীদের চিকিৎসা করা হয় এবং উন্নত ধরনের ইনজেকশন ওষুধের মাধ্যমে বিভিন্ন রকম রোগ থেকে নিরাময় করা হচ্ছে যার ফলে এখন কিন্তু প্রাণীদের এ অনেকটাই কিন্তু সমস্যা থেকে সমাধান করা গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা টিভিতে আমরা অ্যানিমেল ওয়ার্ল্ড নামে একটি বই দেখতে পাই যে বইয়ে কিন্তু প্রাণীদের কীভাবে সংরক্ষণ করা হয় এবং কীভাবে তারা তাদের নিজেদের মতন করে থাকতে পারে জঙ্গলে এবং কীভাবে থাকে কীভাবে খাওয়াদাওয়া করে তার সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য এখন তুলে ধরা আছে আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে বা এখন বইয়েও পাওয়া যাচ্ছে